আমার একটা ট্রাক ছিল আমি সেই ট্রাকটা সংরক্ষণ করে বা ভালো জায়গা একটা ঘর করে সেখানে রেখে দিয়েছিলাম এবং সেই ট্রাকে ভালো করে ছাউনি করে রেখে দিয়েছিলাম পানি টানি কিচ্ছু না যেন পরে সেখানে এবং ট্রাকটা অনেক টাকা দিয়ে কিনেছিলাম আমি একটা কোম্পানি কাজ করি ভীষণ গড়ির ছিলাম আগে এখন উন্নত মানে একটু হয়েছে সেই টাকা নিয়ে আমি একটা ট্রাক কিনলাম এবং সেই ট্রাকটা লাল কারই ছিল আমার ভীষণ পন্ পছন্দ ট্রাক ছিল